আমার জীবনের সবথেকে দামি জিনিস হল আমার মা কারণ আমার মা আমার সবসময় খেয়াল রাখে আমি সবসময়ই খেয়েছি কি না টাইমমতো খাচ্ছি কি না টাইমমতো ঘুমাচ্ছি কি না সমস্ত কিছুটাই দেখে এবং যদি আমরা কোনো কিছু ভুল করে থাকি তাহলে আমাদেরকে বকা দেয় এবং আমাদেরকে রাগ দেখায় আমরা সময়মতো বাড়ি এসেছি কি না যদি কোথাও বাইরে গিয়ে থাকি বলে যেতে হবে এবং বিভিন্ন দিক থেকে আমাদের মা আমাদেরকে প্রোটেক্ট করে চলে এবং আমাদেরকে অনেক ভালোওবেসে চলে আমাদের মা হচ্ছে আমাদের গর্ব এবং আমাদের মাকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ মায়ের জন্যই আজ আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি এবং মাকে খুবই ভালোবাসা দরকার মায়ের জন্যই আমরা আজ এত দূর এত বড়ো হতে পেরেছি মা না থাকলে আমরা কখনোই এত বড়ো হতে পারতাম না তাই আমার জীবনের সবথেকে দামি জিনিসটি হল আমার মা আমার মাকে আমি কখনও হারাতে চাই না মায়ের কারণেই আমি অনেক কিছু শিখেছি আমি সমাজে আজকে দাঁড়িয়ে থাকতে পেরেছি ও কারণে মা সবথেকে বেশি দামি জিনিস